আমার স্থানীয় বাজারে কৃষিপণ্য পেতে হলে লোকেদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় তার মধ্যে প্রধান হলো যে আমাদের এখানে স্থানীয় যে কৃষিপণ্য উৎপাদন হয় সেটা জমি থেকে ওঠার পরই তার বেশিরভাগটাই বাইরে এ বাইরে রপ্তানি করা হয় তার কারণ এই স্থানীয়র থেকে বায়রে রপ্তানি করা হলে সেখানের বাজারদর বা পণ্য একটু বেশিই পাওয়া যায় আর তাছা এই কারণে আমাদের স্থানীয় লোকেরা এখানকার কৃষিজ ফসল সময় মতো পান না আর তাছাড়া যদি সময় মতো পেয়েও যায় হয়তো মানে বায়রে রপ্তানি করে বেশি পয়সা বা পণ্য পাওয়ার কারণে স্থানীয় লোকেরা এখানকার কৃষিজ ফসল কিনতে হলে তাদেরকে বেশি মূল্য দিয়ে কিনতে হয় এ এর ফলে এখানকার স্থানীয় মানুষ কৃষিজপণ্য পেতে গেলে তাদেরকে এ একটু বেশি পরিমাণে মূল্য দিয়ে কিনতে হয় এই জন্য তারা খুব একটা সুবিধা পান না অসুবিধার সম্মুখীন হতে হয় আর তাছাড়া এখানকার যে ফসল তা সময় মতো না পাওয়াতে চাষিদের লাভ হয় কিন্তু স্থানীয় লোকের খুবই অসুবিধা হয় এবং তারা তাদের মন পছন্দ কৃষিজপণ্য সুলভ মূল্যে পান না